আমার মতে ভারতবর্ষের ফ্যাশন আগের মতন আর নেই আমার মতে আমরা ভারতবাসী আমরা সনাতনী বহু প্রাচীন যুগ থেকে আমাদের সনাতনী ধর্মে আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি একদম অনন্য একক এবং অনবদ্য অবদান দিয়ে এসেছে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সেই হিসাবে আমি বলতে পারি যে নারীরা শাড়ি আর পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরাটা বেশি শ্রেষ্ঠ বলে মনে হয় আমার কাছে তো আজকাল আমি এটা লক্ষ্য করছি যে আমরা আমাদের নিজেদের কালচার নিজেদের সংস্কৃতিকে ভুলে গিয়ে বিদেশি সংস্কৃতির প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছি তো আমার মতে তো এটা করাটা ভুল কিন্তু এই ভুলটা বোঝার যে শক্তি বা ক্ষমতা সেটা আমাদের মধ্যে ধীরে ধীরে হারিতয়ে যাচ্ছে তো আমরা যেহেতু সনাতনী তো আমাদের অবশ্যই উচিত নারীদের শাড়ি পরা আর পুরুষদের ধুতি পাঞ্জাবি তাছাড়া ধুতি পাঞ্জাবিকে আমি খুব পছন্দ করি এটা আমার খুব পছন্দের একটা ড্রেস আর মেয়েদেরকে তো শাড়িতে খুব সুন্দর লাগে আমার মা দিদি আরও আমাদের প্রতিবেশি যারা রয়েছেন প্রত্যেককেই বলি যে বিদেশি সংস্কৃতিকে না নিয়ে আমরা যে সংস্কৃতি নিয়ে বড় হয়েছি সেই সংস্কৃতিকেই আরও সুন্দর করে গোটা পৃথিবীর সামনে তুলে ধরা তো আমি চাইবো এমনটাই যেন হয় ভবিষ্যতে আর ধুতি পাঞ্জাবি তো পছন্দের একটা জিনিস পাঞ্জাবি তো আমার ভীষণই পছন্দের একটা কিন্তু ধুতি সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সাথে কালচারের সাথে তাল মিলিয়ে ধুতিকে আমি একটু পরা কম করে দিয়েছি কিন্তু ধুতি আমার আমারও আমারও পছন্দেরও একটা জিনিস তো আজাকাল জিন্স টিশার্ট এগুলো তো বেশি চলছে তো সেই কারণে জিন্স বেশি পছন্দ করছি আজকাল ধুতির মতোই কিন্তু ধুতি আমার প্রথম প্রায়োরিটির মধ্যেই আছে আর পাঞ্জাবি তো আমার খুব পছন্দেরই আর আমি প্রত্যেককেই বলবো যে আমাদের কালচার সনাতনী কালচার সনাতনী সংস্কৃতি তো এই সংস্কৃতিকে না এড়িয়ে গিয়ে এটাকেই নিজের মধ্যে দিয়ে নিজের ড্রেস নিজের ফ্যাশন এর মধ্য দিয়ে সমস্ত পৃথিবীর কাছে তুলে ধরা এবং আজকাল বিদেশিরা তাদের সংস্কৃতি ভুলে গিয়ে আমাদের সংস্কৃতিকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং এটা দেখে আমি ভীষণভাবে খুশি খুব আনন্দিত এবং নিজেকে গর্ব বোধ করি যে আমি একজন ভারতীয় আমি সনাতনী আর জামাকাপড় নিয়ে আমি শুধু এটুকুই বলতে পারি আর যদি জামাকাপড় কেনার কথা বলেন তো আজাকাল ফ্লিপকার্ট অ্যামাজন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আমি ওখান থেকেই বেশি প্রেফার করছি কারণ আমার হাতে সময় খুবই কম তো যত কম সময়ের মধ্যে যত সুন্দর কালেক্টিভ জামাকাপড় আমি পাবো আমার পছন্দের আমি সেগুলোকেই নেবো ব্যাস এইটুকুই আমার বলার এটাই আমার শেষ ওপিনিয়ন